আমি বাইরের রাজ্যেও ঘুরতে গিয়েছি এবং আমি দেশের বাইরেও ভ্রমণ করতে গিয়েছি আমি বাইরের রাজ্যে বলতে আমি অনেকগুলো রাজ্যেই গিয়েছি বিশেষত আমি গিয়েছি কেরালাতে কেরালাতে কোভালাম সি বিচ আমি আমার ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল প্রকৃতির কাছাকাছি যাওয়া এবং প্রকৃতির অবস্থান মানে একঘেয়ে লাগা জীবন থেকে বেরিয়ে একটু অন্য হাওয়া লাগাতে গিয়েছিলাম এবং ঘুরে বেড়ানো হচ্ছে আমার প্যাশন আমি এটাই করি সবসময় যখনই আমি সময় পাই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই সেটা কিছু দিন আগে উড়িষ্যা রাজ্যেও গিয়েছিলাম আসলে আমি সমুদ্র যেহেতু ভালোবাসি এবং সাঁতার কাটতে ভালোবাসি সেই জন্য আমার সমুদ্রই সবসময় যেতে ইচ্ছে হয় আর দেশের বাইরে বলতে আমি গিয়েছি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে এমন এক জায়গা যেখানে পশ্চিমবঙ্গের সাথে আমি অনেক মিল পাব এবং এখানের মানুষজনের ভাষা এবং বাঙাল ভাষাও খুব মিষ্টি সেই জন্যেই আমি গিয়েছিলাম এই দেশে তাছাড়াও এই দেশে আমার মামা বাড়ি সেই জন্যও সেটাও একটা কারণ